হ্যাঁ কামালদা আমি পি এম কে ভি ওয়াই প্রধানমন্ত্রী যোজনাতে নাম নথিভুক্ত করতে চাইবো তুমি তো করেছিলে আগের বছরে আমাকে একটুখানি বলতে পারবে যে আমাদের এই পরীক্ষণ এই শহরে পরীক্ষণ কেন্দ্রগুলি কোথায় কোথায় আছে আর পি এম কে ভি ওয়াই পরিকল্পনা কোর্সেতে আমার নিজের নাম নথিভুক্ত করার জন্যে কী কী প্রমাণপত্র দরকার আর কী কী কোর্স ওখানেতে আমি করতে পারি আমার একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্সের করার খুব ইচ্ছা যাতে কি ইয়ুথ একটা দেখলাম ইয়ুথ এন্টারপ্রনারশিপ করাচ্ছেন ওনারা সেই কোর্সটা আমি কীভাবে করতে পারি তুমি তো শুনেছিলাম ওইখান থেকে কোর্স করেছিলে আগের বছরেতে এবার আমি ঠিক জানি না যে আমাদের এইখানে শহরে পরীক্ষণ কেন্দ্রগুলি কোথায় কোথায় আছে যদি তুমি একটু সাহায্য করে এই বিষয়েতে পরীক্ষণ কেন্দ্রগুলি জানানোর জানার জন্যে তালে খুব সুবিধা হয় আমার হ্যাঁ আর কোর্সটি কি ছ মাসের ন মাসের না এক বছরের সেটাও সেরকমভাবে কিছু অনলাইন সাইটে দেখলাম না আর নথিভুক্ত করতে গেলে কি পি এম কে ভি ওয়াই তে কোর্সে কি কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে রেজিস্ট্রেশানের জন্যে আর এছাড়া ফর্ম ফিলাপের কত দিন পরে তাদের কোর্স শুরু হয় আর এটা কি বছরের যে কোনো সময়তেই করা যায় আর নাকি নির্দিষ্ট কোনো সময় আছে যেই সময়তে শুধু এই কোর্সগুলো শুরু করা যায় আর এরজন্যে কি আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হয় সরকারের তরফ থেকে কোনো স্কলারশিপ বা সাবসিডি কিছু পাওয়া যায় তুমি তো এগুলো সব নিয়ে করেছো একটা শুনলাম যে পরীক্ষণ কেন্দ্র আমাদের এই সামনেই আছে তো এইটা কি কোথায় আছে একটু আমাকে সঠিকভাবে বলতে পারবে তাহলে খুব সুবিধা হয় আমার আর এছাড়াও কখন না কখন কী কোর্স বেরোচ্ছে নতুন নতুন পি এম কে ভি ওয়াই থেকে আমাকে একটুখানি আগে থেকে জানান